আমার কোনও ব্যবসা নেই ফলে কাস্টমারের ব্যাপারটা তো প্রশ্নই ওঠে না আমি কোনও ছোট ব্যবসা চালাই না ফ্যাশন ব্র্যাণ্ড বা কারখানার জন্য কাজ করি না আমি নিজের শখে নিজের হবি আর কি নিজের শখে আমি জামা কাপড় বানাই আমি নিজের জন্য নিজের পরিবারের জন্যই বানাই আর যদি পাড়া প্রতিবেশী বা কেউ বলে তখন হয়তো তাদেরকে বানিয়ে দিই নিজের ইচ্ছে মতো নিজের ইয়েতে শার্ট ব্লাউজ সালোয়ার স্যুট টপ প্যান্ট চুড়িদার ইত্যাদি সবকিছুই আমি বানাই ফলে দামঠাম তো এখানে প্রশ্নই ওঠে না এমনি নিজেদের শখে কেউ রিকোয়েস্ট করলো আমি করে দিলাম এই অবধি কোনো দামের ব্যাপার নেই সেখানে